হ্যাঁ

হ্যাঁ তো তো বলছিলাম কি প্রবীর তোকে একটা কাজ করিস তুই পো সরি ফ্লাস্ক আর ফুল নিয়ে আসিস ঠিক আছে হ্যাঁ ওদের হ্যাঁ

হ্যাঁ এটা চকলেট হ্যাঁ চকলেটের থেকে একটা কাজ করতে পারিস তুই একটু জল জলের বোতল আর একটা কেকের ব্যবস্থা করতেই পারিস এটাই ভালো হবে আর কি ওটার থেকে এটা ভালো হবে

হ্যাঁ হ্যাঁ এ ঠিক আছে হুম হুম হুম সেই ব্যাপারে আমি

হুম হুম হুম হুম

হ্যাঁ হ্যাঁ

আচ্ছা আচ্ছা ঠিক আছে হবেই তাহলে হ্যাঁ তুই যেটা বলছিস সেটা অনেকটাই ভালো আইডিয়াটা খুব ভালো তো হ্যাঁ ঠিক আচ্ছা হ্যাঁ